টিকিট বুকিং এখন আমরা টিকিট অনলাইনে বুকিং করে নিচ্ছি অনলাইনে দেখে নিচ্ছি কোথায় কখন যাব কখন কোথায় কীসে করে যাব সব অনলাইন দেখা যাচ্ছে এখন যেখানেই যাই না কেন সব অনলাইনে বুকিং আর আগেকার দিনে তোমাকে কোথাও যেতে হলে কিংবা কিছু করতে কোথাও আগে থেকে যেতে হলে টিকিট টিকিট যেয়ে বুকিং করতে হতো এখন আর কোথাও যেয়ে বুকিং করতে হবে না এখন স্মার্ট ফোন আছে ফোন থেকে বুকিং করে নিচ্ছি তাহলেই হয়ে যাচ্ছে তাহলে আমাকে আর যেতে হচ্ছে না বাড়িতে বসেই বুকিং করে নিচ্ছি হোটেল বুকিং হোটেল আমরা কোথাও যেয়ে থাকব যেন আগে থেকে সেখানে গিয়ে আমরা এই এতদিনে যাব গিয়ে থাকব সেইখানে গিয়ে বলতে হতো আগে আর এখন এখন অন ফোন থেকেই সব বলা যাচ্ছে আমি এত দিন থাকব আমি এত দিন ওইখানে যেয়ে থাকব ওই জন্য বুকিং করে নাও দিয়ে অনলাইনে বুকিং হয়ে যাচ্ছে ব্যাস খালি স্মার্ট ফোন থাকলেই বুকিং হয়ে যাবে আগেকার দিনে গিয়ে বুকিং করতে হতো এখন আর সেটা করতে হয় না সাম্প্রতিক ভ্রমণের সময় কোথাও ঘুরতে যাব সেখানে আমরা আগে করে যেয়ে সবাইকে কী রে ঘুরতে যাবি সেইখানে গিয়ে আমরা বুকিং করতে হয় দিয়ে এখনকার এখন আর কোনো যেতে হয় না এখন যেখানেই ঘুরতে যাব হ্যাঁ ঘুরতে যাব ঠিক আছে অনলাইনে বুকিং করে নে ঠিক আছে অনলাইনে বুকিং করে নিলাম এখন আর কোথাও যেয়ে বুকিং করতে হয় না আর এটা জানার ক্ষেত্রে প্রযুক্তি কখন ট্রেন যাব কখন ট্রেনটা ছাড়বে এখন এখন আর কোনো জানতে হচ্ছে না এখন অনলাইনে দেখে নিচ্ছি কখন ট্রেনটা ছাড়বে কখন কোথায় যাবে সব অনলাইনে ট্রেনটা কী কখন আসবে কখন ছাড়বে কখন কোথাকে যাবে এখন সব অনলাইন হচ্ছে এখন আর কোথাও জানতে হচ্ছে না যে কখন ছাড়বে কিংবা কখন ট্রেনটা আসবে প্ল্যাটফর্মে ওই সব কিছু জানতে হচ্ছে না এই যাব এই এইগুলো আবার কোথাও গিয়ে জানতে হচ্ছে না